বিশুদ্ধভাবে খাবারের জন্য আলাদা করে তো কোথাও যেতে লাগে না কারন বিশুদ্ধভাবে খাবার আমরা ঘরেই বানাই তাছাড়া বু আমরা যেসব জায়গায় ঘুরতে গেছি যেমন দীঘা পুরী মায়াপুর এই সব জায়গায় যে হোটেলগুলোতে আমরা থেকেছি সেই হোটেলগুলোয় খাবার খুবই ই ভালো ছিলো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবেই তারা খাবার বানাতো হাইজেনিক মেনটেন করে এমন কি আমি হোটেলের রান্নাঘরে গিয়েও দেখেছে সে জায়গাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলো যেমন দীঘার সোনার তরী হোটেল পুরীর গ্র্যান্ড হোটেল মায়াপুরের গদাভবন এসব জায়গায় গিয়ে দেখেছে আমরা খুবই হাইজেনিক মেনটেন করে আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দিতো